আমাদের গৃহপালিত পশুগুলি যত্ন নেওয়া দরকার যত্ন নেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা আছে সময় মতো খাবার দেওয়া হয় খড় ঘাস সেই সব খাওয়ার দেওয়া হয় থাকার জন্য থাকার জন্য বিভিন্ন ছোটো ছোটো ঘরের ব্যবস্থা টিনের ছাউনি দিয়ে ঘর করা হয়েছে সেই ঘরের মধ্যে পশুগুলিকে রাখা হয় এবং তাতে তাদেরকে সময় মতো জল খাবার দেওয়া হয় চার দেওয়া হয় এমন কি পশুদের মাঝে মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন রকম আবহাওয়া সময় অনুযায়ী ভ্যাকসিন করা হয় যাতে কোনো অসুস্থ না হয়ে পড়ে এবং সর খাবার সময় মতো দেওয়া হয় জল জল খেতে দেওয়া হয় এমন

ভালো জায়গায় গোয়াল ঘর করে সেখানে গরু ছাগলগুলোকে রাখা হয় এবং খোয়ার করে হাঁস মুরগি এইসব রাখা হয় ভ্যাকসিন দেওয়া হয় সময় মতো যাতে অ রকমু অসুস্থ বিভিন্ন রোগ না হয় তার জন্যে বিভিন্ন রকম ভ্যাকসিন ট্যবলেট খাওয়ানো হয় খাবারের সাথে ট্যবলেটগুলোকে খাওয়ানো হয় যত্ন সহকারে